হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে

ইলেকট্রিকের সমস্যা হচ্ছে বর্ষার সময় তো কোথাও পোস্টার পড়ে গেছে কোথাও এই গাছপালা ভেঙে পড়ে গেছে আমি এই ইলেকট্রিক অফিসে আমি বলেছি ঠিক আছে ওইটা আপনি চিন্তা করবেন না আমি বলেছি সমস্যা যাতে হ্যাঁ সমস্যা যাতে সমা হ্যাঁ সমস্যা যাতে সমাধান হয় আমি ইলেকট্রিক অফিসে জানিয়েছি ঠিক আছে ইলেকট্রিক অফিসে জানিয়েছি কেননা এই সময় তো ইলেকট্রিক এই বর্ষার সময় পোস্টার কোনো জায়গায় হেলে গেছে কোনো জায়গায় একটা পোস্টার পড়ে গেছে তার জন্য দেরি হবে

আপনার কমাসের ভাড়া বাকি আছে চার মাসের তাই তো আপনাদের আর সব ঠিক আছে আমি ইলেকটিকের ওইটা ইলেকটিকেও বলেছি আর আমার ওই পাইপ লাইনের ব্যাপারেও আমি খবর দিয়েছি যে এই যে এই বর্ডারে পাইপ ফেটে গেছে ঠিক আছে কেননা বর্ষার সময় তো রাস্তার পাশ দিয়েই তো পাইপলাইনটা গেছে আর ওই ইলেক ওই আপনার যেটা বলছিলাম গাড়ি গাড়ি ফাড়ি যাচ্ছে তখন ওই বর্ডার দিয়ে যাচ্ছে পাইপটা ফেটে যাচ্ছে ফেটে গেলে ওখান দিয়েই জলটা লিকেজ হচ্ছে ঠিক আছে ওটা আমি বলেছি ওটা আমি বলেছি আশা করি এই দুই এক সপ্তাহের মধ্যে করে হয়ে যাবে একটু করতে বলুন আর কী করবো বলুন বর্ষার সময় বলেই সমস্যাটা হচ্ছে বুঝলেন তো এদিকে ইলেকট্রিক বলছেন নেই হ্যাঁ বলছি ইলেক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখছি